হ্যাঁ আমি হচ্ছে একটা মানে তাপসী পাল বলছি আর কি আর আমার হচ্ছে নাম হচ্ছে সীমা আর কি আর বলছি আপনি হচ্ছে ফোটোগ্রাফি করেন তো হ্যাঁ বলছি আমার মানে বিয়ের আগে আর কি প্রি ওয়েডিং যেগুলো শ্যুট হচ্ছে এখন সেটার জন্য আপনার সাথে কনট্যাক্ট করছি আর কি আপনি কি প্রি ওয়েডিং ফোটো শ্যুট করেন তো প্রি ওয়েডিং শ্যুটটা আমি হচ্ছে বিভিন্ন জায়গায় তো ইয়ে করব আমি একটা জায়গায় করব না মানে অনেকগুলো জায়গায় লোকেশানগুলো মানে ঠিক করেছি সেই লোকেশানে মানে তিন চার দিন ধরে শ্যুটটা হবে আর কি মানে একটা ড্রেসে করব না বিভিন্ন ধরনের ড্রেস ড্রেস আপে মানে শ্যুটটা হবে আর কি তো ওই জন্যই আপনাকে কল করা আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দূরে বলতে হ্যাঁ কিছু দূরে আবার কিছু কাছাকাছিও আছে মানে দুতিনটে জায়গা একটু দূরে দূরে রেখেছি আবার দুতিনটে জায়গা একটু কাছাকাছিও রেখেছি আর কি তো দূরে হলে কি একটু বাজেটটা বেশি পড়বে না কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর তেল টেল খরচা আপনারাই তো না আমাদেরকেই সব কিছু ক্যারি করতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা না স্টিল ভিডিও দুটোই হবে এবং আমি বলে রাখি বিয়ের জন্যও আপনাকে মানে ইয়ে বললাম আর কি প্রি ওয়েডিংটা হবে আর বিয়েতেও মানে আপনার কাজ যদি আমার ভালো লাগে অবশ্যই বিয়েতে ডাকব আর কি তো ওই জন্যই আর কি মানে দুটো নিয়ে আপনারা কি ইয়ে করবেন টাকা নেবেন না একটা যেরকম সিঙ্গেল সিঙ্গেল যেমন প্রি ওয়েডিংটা আলাদা নেবেন আর এইটা আলাদা নেবেন কি সেরকম একটু বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা তো তাহলে একটু বাজেটটা একটু দেখে বলবেন আর কি মানে এতগুলো তো মানে চার পাঁচটা জায়গায় লোকেশানে শ্যুটটা হবে তো ওই জন্যই বললাম আর কি কী রকম খরচা একটু পড়বে বলুন তো হ্যাঁ কিছু বাইরে অবশ্যই দুটো ওই যে বললাম দুটো জায়গা একটু বাইরে আর দুটো জায়গা এমনি একটু মানে একদম কাছাকাছিই হবে মানে আমাদের বাড়ির থেকে একটু দূরে মানে দশ কিলোমিটারের মধ্যেই আর কি হ্যাঁ এবার একটু খরচাটা বলুন

কত বললেন স্যার আচ্ছা আচ্ছা আর এমনি ধরুন যদি আমি সবটা নিয়ে করি মানে ধরো বিয়ে একদম রিসেপশান সব কিছু যদি করি তাহলে

আচ্ছা আচ্ছা আপনি কি কমিয়ে বললেন না একদম সবটাই মানে ইয়ে করেই বললেন কমিয়ে তো বলেছেন বলে মনে হয় না আচ্ছা আচ্ছা না আমি আপনাকে কমিয়েই বলতে বললাম তাহলে আমি আরও পাঁচজনকে একটু বলতে পারি আর কি না একটু বেশিই বলছেন মনে হচ্ছে আমি বারো তেরো হাজার টাকার মধ্যে চাইছি জিনিসটা এবার দেখুন কী বলছেন

হুম হুম আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি অবশ্যই হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনার কথাও থাক আর আমার কথাই থাক আপনি চৌদ্দো চৌদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো পনেরো হাজার টাকায় বুক করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ